হ্যাঁ বর্তমানের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবো পাখির সংখ্যা প্রায় কমেই চলেছে এর কারণ অনেক কিছুই যেমন চোরা শিকারি গাছ কাটা পাখিদের খাঁচায় বন্দি রাখা গছ কাটার জন্য পাখি বিভিন্নভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ আমরা তো জানি বেশ চড়ুই ছাড়া বেশিরভাগ পাখিই গাছের ডালে বাসা বাঁধে গাছের ফলমূল খায় সেখানে আমরা যদি নিয়মিত গাছ কাটতে থাকি তাহলে তারা তো বাসস্থানহীন খাদ্যহীন হয়ে পড়বে খাবার না পেলে থাকার জায়গা না পেলে তারা কীভাবে বাঁচবে তাদেরও তো একটা প্রাণ আছে সেটাকেও তো বাঁচাতে হবে এই যে পাখিদের লুপ্ত হয়ে যাওয়া এটা কিন্তু শুধু তাদেরই ক্ষতি না এর জন্য মানুষেরও কিছুটা ক্ষতি হয় কারণ পাখিদের যদি আমরা না দেখতে পাই তবে আমাদের পরবর্তী প্রজন্ম পাখিদেরকে চেনাতে পারবো না তাদের কাছে পাখির শব্দটা ভিন দেশি মনে হবে তাছাড়া আমরা জানি পাখিরা বিভিন্ন জায়গার ফল খেয়ে এক জায়গা থেকে ফল খেয়ে দানা আর এক জায়গায় ফেলে তাই সেই ফল থেকে নতুন গাছ জন্মায় যেমন আমাদের বাড়িতে কুলগাছ নেই একটা পাখি দেখা গেল অন্য জায়গা থেকে কুল খেয়ে উড়তে উড়তে সেই দাঙাটা আমাদের বাড়ি ফেললো ফলে কী হলো আমাদের বাড়ি কোন গাছ হলো এভাবে আমাদের বাড়িতে নতুন একটা ফলের গাছ হলো আমরা তা খেতে পেলাম পাখি সাহায্য করলো আমাদের তাই আমাদেরও পাখিকে সাহায্য করা দরকার অমি দেখেছি অনেকেই বাড়িতেই খাঁচার মধ্যে পাখি পোষে সেখানে একটা দুটো পাখি রাখে তাহলে তাদেরকেই তো পাখিটা কিনতে হয় খাঁচা কিনতে হয় খাদ্য সে তো কিনতে হবেই নিচের জন্য তো কিনতে হয়ই সেক্ষেত্রে আমি বলব আমরা যদি পাখিকে কিনে খাঁচায় বন্দি না করে প্রতিদিন বাড়ির কোনো নির্দিষ্ট স্থানে পাখিকে খেতে দেই তাহলে সেখানে পাখির খাঁচার জন্য কোনো অর্থ ব্যয় হবে না পাখিকে কিনতে হবে না তারা নিজেরাই উড়ে আসবে স্বাধীনভাবে এবং একটা দুটো নয় শত শত পাখি এসে খাবার খাবে সেটা দেখতে যত আনন্দ লাগবে খাঁচাইবন্দি পাখিকে দেখতে কিন্তু তত আনন্দ লাগবে না সুতরাং আমার মতে বলে পাখিকে খাঁচাই বন্দি না রেখে প্রতিদিন নির্দিষ্ট জায়গায় পাখিকে খেতে দিলে অনেক পাখি আসবে এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমার মতে বলে পাখিকে পোষার জন্য এই পদ্ধতিটা খারাপ নয়